ভারতের বিখ্যাত কিছু নৃত্য শৈলীগুলি হল কত্থক নৃত্য ভরতনাট্যম নৃত্য ওড়িশি নৃত্য মণিপুরি নৃত্য কুচিপুড়ি নৃত্য হ্যাঁ আমি ভারতে কত্থক নৃত্য বিখ্যাত শিল্পী পন্ডিত বিরজু মহারাজকে চিনতাম